স্কুলে প্রতিযোগিতার যখন আর কি কথা হতো আর কি হবে প্রতিযোগিতা তখন আমার খুব ভালো লাগতো বা অংশগ্রহণ আমি করেছি আর প্রতিযোগিতা পদক বলতে আমি সেকেন্ড হয়েছিলাম তখন জতার পর খুব ভালো লাগতো